আমি ছোটোবেলা থেকেই বাগান বিলাসী মানুষ বাগানের সাথে এবং বাগানের গাছেদের সাথে আমি কথা বলতে খুবই ভালোবাসি ছোটোবেলা থেকেই আমি বাগান তৈরি করি এবং এখনও পর্যন্ত আমার একটি ছোটো বাগান রয়েছে যেখানে বিভিন্ন ফুল ফলের গাছ রয়েছে আমি যখন বেশি দিনের জন্য বাইরে যাই তখন আমি আমার গাছপালা যত্ন নেওয়ার জন্য আমার প্রতিবেশী বা আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করি আমার বাড়ির লোকও যদি আমার সাতে বাইরে যায় তখন আমি প্রতিবেশীকে বা আমার বন্ধুকে জিজ্ঞাসা করি যে তারা গাছটির সটিকভাবে যত্ন নিতে পারবে কিনা আমি তাদের জিজ্ঞাসা করি যে সঠিক পরিমাণে জল সার এবং পোকা মাকড় থেকে রক্ষা করার জন্য তার সেই পদ্ধতিগুলি জানা আছে কিনা আমি তাদেরকে গাছগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে জানাই এবং তারা এবং তার প্রতিবেশীগুলো আমার ওই গাছগুলি দেখা শোনা করতে আমাকে সাহায্য করে আমি তাকে গাছগুলি দেখা শোনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কীটনাশক সার বা জল এগুলি আমি তাকে দিয়ে সাহায্য করি এবং আমি যতো দিনের জন্য বাইরে যায় তত দিন সে নিয়মিত গাছগুলিস দেখা শুনো করে এবং গাছগুলির ঠিকঠাকভাবে লক্ষ্য রাখে একবার সে একটি নতুন গাছও আমার বাগানে এসে বসিয়ে ছিলো এক বন্ধু